আমি আঠেরো চার দুহাজার তেইশ তারিখে দুলমি নডিহা থেকে ছারহা যাওয়ার জন্য একটি ছোটো ক্যাব ভাড়া করতে চাই আমার সাথে আরও তিনজন সদস্য যাবে